আমি নাচ করতে খুব ভালোবাসি কারণ আমি নাচ করলে আমার কোনো দুঃখ কষ্ট হলে সেটাকে আমি ভুলিয়ে দিতে পারি নাচের সাহায্যে আর কোনো অনুষ্ঠানে যখন আমি গেছি তখন যার মনে করো যারা নৃত্য করছে বা নাচছে তাদের নাচ দেখে আমি খুব মানে মুগ্ধ হয়েছি সেইটা বাড়িতে এসে আমি প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পরে সেখানে আমার যতটুকু আমি পেরেছি বাড়িতে এসে প্র্যাকটিস করেছি সেটা আবার কোনো অনুষ্ঠানে হয়েছে সেখান থেকে কিছু নেওয়া প্লাস আমি টিভি থেকে যা শিখেছি সেখান থেকে কিছু নিয়ে আমি সেই স্টেজে গিয়ে আমি নাচটা ও করেছে ঠিক আছে সেখানে গিয়ে আমার নাচ দেখে সবাই খুব বলেছে যে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তার জন্য আমি খুব খুশি হয়েছি কারণ আমার কিছু টাকা পয়সার জন্য আমি কোনো কোচিংয়ে বা কোনো জায়গায় আমি গিয়ে শিখতে পারিনি আমি টিভিতে যা দেখেছি সেটা দেখেই শিখেছি আর স্টেজে যা দেখেছি সেখান থেকে যেটুখানি পেরেছি আমি বাড়িতে এসে প্র্যাকটিস করে সেটাই আমি স্টেজে গিয়ে করেছি